নতুন মেশিন সম্পর্কে জানতে টিভি এবং ইউটিউব দুটোই আমি ফলো করি টিভিতে রান্নাঘর বলে একটা সিরিয়াল হয় সেই সিরিয়ালে বিভিন্ন প্রকার রান্না উপকরণ রান্না কীভাবে করতে হয় কোন রান্নার কী নাম জানতে পারি এছাড়াও ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল ইউটিউবের থেকে জানতে পারি বিভিন্ন রকম হরেক রান্না এইভাবে আমি নতুন নতুন রান্নার হদিশ পাই